আমি রুচিতম রেস্টুরেন্ট থেকে দশটা রুমালি রুটি এবং তিন প্লেট চিকেন মশালা অর্ডার দিয়েছি সেটা আমি চন্দ্রকোনা বাস স্ট্যান্ডের নিরালা দোতলায় নিতে চাই